আমার ঠাকুমা যখন চিতই পিঠা বানাতো তখন রান্নাঘরে কাউকে প্রবেশ করতে দিত না ওনার মতে ওই চিতই পিঠা বানাবার সময় যদি কেউ পাশে থাকতো তাহলে পিঠা ভালোভাবে বোনতোনা খারাপ হয়ে যেত সেই ধারণাকে অনুসরণ করে আমিও চিতই পিঠা বানাতে শিখেছি এবং আমিও কাউকে আমার রান্নাঘরে আসতে দিইনা